বর্তমানে আমরা সরকারের কাছ থেকে কারেন্ট পেতে হলে ফার্স্ট টাইম আমাদের কারেন্টের অফিসে গিয়ে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আমি যখন ফিল আপ করি ফিল আপ করার পরে আমার একটা খুঁটি দুটো খুঁটির আবেদন ছিল দিয়ে খুঁটি দিয়ে তার পরে আমি যেখানে থাকি সেখানে আমার কৃষক কৃষি জমিতে সেই বিদ্যুৎ সংযোগটা নিতে হবে কিন্তু এই খুঁটি আবেদনের জন্য আমার তিন বছর হয়ে গেলো তিন বছরে আমি মনে হয় মিনিমাম দশ বারও গিয়েছি কিন্তু আমার এখনও সমস্যার সমাধান হয়েছে অনেকবারের পরে সমস্যাটা সমাধান হয়েছে আমাকে একটা সাব মিটার ওনারা এসে বসিয়ে দিয়ে গেছে কিন্তু সাব মিটার বসানো সত্ত্বেও বেশিরভাগ সময়ে আমি যখন মাঠে সেচ দিই তখন লোডশেডিংয়ের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা হচ্ছে লোডশেডিংয়ের কারণে মাঠে সেচ দিতে সমস্যা হয় মোটর চলে না আবার যখন বর্ষা শীতকালে যে সমস্ত ধানগুলো হয় সেই ধানের মেশিনগুলো মোটরে বর্তমানে চলছে সেগুলো ধান সারা দিন যখন কারেন্ট না থাকে তখন ধান ঝাড়তে পারি না লেবাররা এসে বাড়িতে ফিরে যায় বা বাড়ির মানে যে যে কাজ করতে চায় যেক্ষেত্রে কারেন্ট না থাকলে কাজ করা যায় না